যেহেতু আমি শহরের বাড়িতে থাকি সেজন্যে এখানে তেমন কিছু পাখি বিশেষ দেখতে পাই না কিন্তু যখন গ্রামের বাড়িতে যাই সেখানে এক একটা বড়ো মাঠ আছে এবং পাশে জঙ্গলও আছে সেই জঙ্গলে বা মাঠের ধারে যখন বেড়াতে যাই বিভিন্ন রকমের পাখি তখন আমি দেখতে পাই যেমন কাক ময়না টিয়া চড়ুই শালিক টুনটুনি মাছরাঙা তারপরে আমাদের গ্রামের বাড়িতে একটা পুকুরও আছে সেই পুকুরে মাঝে মাঝে আমি পানকৌড়িও দেখতে পাই তারপরে গ্রামের বাড়ির পাশে জলকর আছে বা ফিশারি আছে ফিশারিতে নানা রঙের বকও দেখতে পাই কিন্তু এসব পাখিগুলির মধ্যে আমার প্রিয় পাখি হল টিয়া পাখি টিয়া পাখির গায়ের রঙটা সবুজ ঠোঁটটি লাল আমার টিয়া পাখিকে এত বেশি ভালো লাগে তার কারণ এই পাখিগুলি কথা বলতে পারে এবং এদেরকে যেটা শেখানো হয় এরা সেটাই বলে এবং এরা যখন পাকা লঙ্কা খায় যেহেতু টিয়া পাখি লঙ্কা খেতে ভালোবাসে পাকা লঙ্কা সেজন্যে এরা যখন লঙ্কা খায় তখন আমার দেখতে খুবই ভালো লাগে এবং আমাদের গ্রামের বাড়িতে একটি টিয়া পাখিও পোষা আছে সেজন্যে এর আচার আচরণ আমার খুবই পছন্দের তাই টিয়া পাখি আমার খুবই পছন্দের একটি পাখি